হ্যাঁ স্বেচ্ছাসেবক হিসাবে আমি বিভিন্ন ধরণের কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি বিশেষ করে শারীরিক প্রতিবন্ধী তাদেরকে নিয়ে আমার প্রথম থেকেই একটা কাজ করার যে টেন্ডেন্সি সেটা রয়েছে আমি বর্তমানে এটা করেও চলেছি এবং করিও আগামী দিনেও বিভিন্ন ধরণের শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে নিয়ে কাজ করার এবং তাদেরকে বিভিন্ন ধরণের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার এবং সরকারি যে প্রকল্পগুলো আছে তাদের মধ্যে জানানোর এবং সেই প্রকল্প থেকে তারা কি কি সুবিধা পেতে পারে না পারে সে বিষয়গুলো ডিটেলস আলোচনা এগুলো করার মধ্যে থাকি এবং সেইসঙ্গে বিভিন্ন ধরণের শারীরিক প্রতিবন্ধী যারা রয়েছেন তাদেরকে বিভিন্ন প্রকল্পের মধ্যে যুক্ত করে তাদের যতটা পারা যায় একটা সুরাহা করার চেষ্টা করা